রান্না করার সময় আমি নন স্টিকের কড়াই ব্যবহার করি কারণ তার মধ্যে খাবার নীচে লেগে যায়না এবং তাড়াতাড়ি সেটি রান্না হয় আর তার সঙ্গে আমি বিভিন্ন ধরনের কাটলারি ব্যবহার করি যেমন কাঁটা চামচ ছুড়ি চামচ এসব খাবার খেতে সুবিধা হয়